তমলুক এলাকায় প্রাথমিক পেশা হলো মৃৎশিল্প এই অঞ্চলের মৃৎশিল্পের একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে তমলুক মৃৎশিল্প তার সুন্দর এবং ঐতিহ্যবাহী নকশার জন্য বিখ্যাত এই অঞ্চলে তৈরি মৃৎশিল্পের মধ্যে রয়েছে মাটির পাত্র মূর্তি গয়না এবং অন্যান্য সাজ সামগ্রিক এবং তমলুকের মাটির পাত্র সারা রাজ্যে জুড়ে খুব বিখ্যাত এবং এখানের মাটির মূর্তি এবং গয়নাও অনেক ভালো হয় শহরের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা তমলুক মৃৎশিল্প সম্পর্কে জানতে আসেন এবং তারা এই অঞ্চলের মৃৎশিল্পের কাজ দেকতে এবং কেনাকাটা করতেও খুব আগ্রহী থাকেন অনেক ভিন রাজ্য থেকে মানুষ এসে তমলুকের এই মিতশিল্প কিনে নিয়ে যায় এবং সেগুলি ঘর সাজানোর কাজেও অনেক সময় ব্যবহার করে তমলুক মৃৎশিল্পের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য কেন্দ্র হতে পারে তমলুক মৃৎশিল্পে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই অঞ্চলের মৃৎশিল্পিরা প্রায়শই তাদের বাবা মার থেকে এই পেশা শেখেন এবং তারা এই মৃৎশিল্প সুন্দর এবং ঐতিহ্যবাহী নকশার জন্য বিখ্যাত এই অঞ্চলের অনেক পরিবার মৃৎশিল্পের উপর নির্ভার করে তাদের জীবিকা নির্বাহ করে তমলুক মৃৎশিল্প পূর্ব মেদিনীপুর রাজ্যের একটি গুরুত্ব পূর্ণ সান্সক্রিতিন সম্পদ এটি এ অঞ্চলের ঐতিহ্য এবং সংস্কিতির একটি প্রতিনিধিত্ব করে তাই তমলুকের এই মিতশিল্পকে আমাদের খুব ভালো লাগে এছাড়াও এখানে তাঁত এবং অন্যান্য শিল্পও রয়েছে